আমি স্টার রেস্তোরাঁকে জিজ্ঞেস করলাম এই রেস্তোরাঁ থেকে আমি কিছু খাবার অর্ডার করতে চাই এখানে কি পরিষেবা আছে কীভাবে খাবারগুলো পৌঁছানো হয় বিশেষ খাবার কি আছে বিরিয়ানি চিলি চিকেন পোলাও কাশ্মীরি পোলাও এগুলো সব আছে তো আমি এগুলো কীভাবে পেতে পারি আমি জানতে চাইলাম তখন রেস্তোরাঁর মালিক আমাকে বললো আপনি কোথায় নিতে চান আমি বললাম আমি চন্দ্রকোণায় একটা হোটেলে থাকি ড্রিম ল্যান্ড হোটেল এখানে আমি খাবারগুলো নিতে চাই আমাকে এখানে খাবারগুলো পৌঁছে দিয়ে গেলে হোটেলে খুব ভালো হতো বলে আমি মনে করছি এবং আমি চাইছি আপনারা আমাকে খাবারগুলো এইখানে পৌঁছে দিয়ে যান আমি খুব ব্যস্ত আপনাদের রেস্তোরাঁতে গিয়ে খাবারগুলো নিতে পারছি না